আমার কাছে প্রিয় সাহিত্যিকের চরিত্র আছে সেই ফেলুদা কারণ সে কোনো দুর্ঘটনা কোনো বিপদে সে ঝাঁপিয়ে পড়ত তার কাছ থেকে আমিও শিখেছি যে কোনো কাজের ক্ষেত্রে পিছুপা না হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কাউকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে